আমি লুকিয়ে পাখি দেখার কথা বলতে গেলে আমাদের বাড়িতে আমারই ঘরের পাশে মানে ঘরে একটি জানলার পাশে একটা পাখি এসে প্রতিদিনই জানলায় এসে টুকটুক করে আওয়াজ করতো এবং আমি সেই পাখিটাকে দেখার জন্য অনেক চেষ্টা করতাম যেই আমি পাখিটার কাছে যেতাম সেই পাখিটা উড়ে চলে যেত কিন্তু আমি আমি প্রতিদিনই প্রায়ই ওই পাখিটা আসতো আর আমি ওকে লুকিয়ে লুকিয়ে দেখার চেষ্টা করতাম তেমনই একদিনই হঠাৎ করেই পাখিটা আর কাছে আমি যেই গেলাম সেই পাখিটাও চুপচাপই বসেছিলো এবং আমি তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম এবং তাকে তার এত সুন্দর দেখতে যে আমি তার দিকেই তাকিয়েছিলাম এবং আমি পাখিটাকে পাখিটাও কথা বলতেও পারত মানে ওটা হয়তো কারুর বাড়ির থেকে উড়ে এসে ছিলো আমাদের জানালায় এসে বসেছিলো এবং ওই পাখিটি এই পাখিটির কাছে আমি যেই গেলাম সেই পাখিটি কুটকুট করে কি একটা আওয়াজ বের করলো এবং আমি ভালো করে দেখতে দেখলাম ওটা একটা টিয়া পাখি টিয়া পাখি তো কথাই কথা বলতে পারে এবং ওদেরকে যদি কথা শেখানো হয় ওরা খুব সুন্দর কথাও বলতে পারে সেই জন্যে আমি প্রায়ই ওই পাখিটা যখন আসতো আমি ওর সাথে কথা বলতাম এবং ওর দিকেই তাকিয়ে থাকতাম এত সুন্দর পাখিটা যে আমি আমি ওর দিকে অবাকভাবে তাকিয়ে থাকতাম এবং তাই নিয়ে একদিন একদিন হঠাৎ করে আমাদের বাড়িতে ঠিক হয় মানে কিছুদিন আগেই আমাদের বাড়িতে ঠিক হয় যে আমরা সুন্দরবনে ঘুরতে যাবো এবং সুন্দরবনে ঘুরতে গিয়ে ওরকম অনেক পাখি দেখানো হয়েছিলো যেমন তা যেমন কি আমি ক্যামেরা নিয়ে গিয়েছিলাম এবং ক্যামেরাতে ক্যামেরাতে ফটো ও ফটো তোলার জন্যে আমি সব সব পশু পাখিরই ফটো তুলছিলাম হঠাৎ করে আমি একটা পাখিকে দেখতে পাই পাখিটাও খুব সুন্দর ছিল এবং আমি যেই পাখিটার কাছে যাই সেই পাখিটাও উড়ে চলে গেল উড়ে এসে ঠিক আমার কিছুটা দূরে গিয়ে বসলো এবং আমি তার দিকে তাকিয়েই থাকলাম পাখিটা এতটাই সুন্দর এবং আমি যেই আমার ক্যামেরাটা বের করতে গেলাম সেই পাখিটা আবার উরে গেল এবার আমি পাখির পা পেছনে আস্তে আস্তে গিয়ে একটা ফটো তোলার চেষ্টা করলাম কিন্তু হঠাৎ করেই দেখি আমার পাটা পিছলে গেল আর আমি পড়ে গেলাম আর সেই দেখে তো আমার সাথে যারা গিয়েছিলো সবাই হেসে আমার আমার দিকে হাসছিলো এবং হঠাৎ করে আমি আবার উঠে দাঁড়াতে যাবো আবার আমি পড়ে গেলাম কিন্তু তাও সবাই হেসেই চলেছে কিন্তু আমার পায়ে যে কতটা লেগেছে সেটা কেউ আর দেখলো না যাই হোক পাখিটা অনেকটাই সুন্দর ছিল এবং এই পাখিরাই আমাদের পরিবেশকে ভালো রাখবে তাই জন্যে আমি এটুকুই বলার ছিল